আমরা নদীর ধারে বাস করি আমরা জেলে বা ধীবর প্রজাতির মানুষ আমরা নদীর ধারে যে পূজা আর্চনা না হয় যেমন গঙ্গা পূজা যেমন মনসা পূজা এবং ট্রলার থাকার কারণে অনেক যন্ত্রপাতি থাকার কারণে এখানে আমরা বিশ্বকর্মা পূজা করে থাকি বিশ্বকর্মা পূজায় যেমন বক্স এবং ঠাকুরের পূজা অর্চনা করা হয় অ্যান্ড তোমার মনসা পূজায় যে আমরা যেমন পূজা সময় ঠাকুর তুলে বক্স এবং তোমার ঠাকুরের পূজা এবং সেবা করা করে থাকি